প্রথম কথা বলতে গেলে আমি পশুকে যথেষ্ট ভালোবাসি সেটা যেকোনো ধরনের পশু হোক সেটা গরুই হোক বা সেটা ছাগলই হোক বা সেটা কুকুরই হোক তো আমাদের মানব সমাজে এই মাংস খাওয়ার রীতিটা এতটাই বেড়ে গেছে তো তার ফলে কি হচ্ছে না আমরা বেশি পশুকে সঞ্চয় করে রাখতে পারি না তো যাইহোক আমরা একটি পশুকে পূর্ণ প্রক্রিয়া হিসাবে উপার্জন করতে গেলে প্রথমে এটাই আমরা লক্ষ্য লক্ষ্য রাখবো যে যেকোনো পশুই আমরা কিনবো তাকে ভালো করে ছোট থেকে বড় করতে হবে বিভিন্নভাবে তার খাওয়া দাওয়া করিয়ে তাকে ভালো করে মানুষ তাকে ভালো করে ওষুধ খাইয়ে তাকে ভালো করে যাতে কোনো গায়ে কোনো যেন নোংরা না হয় কোনো পোকা না হয় সেগুলোর দিকে লক্ষ্য করে একটি পশুকে ছোট থেকে বড়ো করতে হবে এবং সেই পশুটিকে যখন ঠিকঠাকভাবে